হ্যালো হ্যাঁ নমস্কার দিদি আমি পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছিলাম আর কি আমি জানতে চাইছিলাম বলতে আপনাদের একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি রয়েছে না তো হুম আমি হচ্ছে এই আমি কিছু দিনের জন্য অফিস থেকে ছুটি পেয়েছি আর কি তো এই এই ছুটির সময় আমি হচ্ছে আমার পরিবারের সকলকে নিয়ে আমি একটু দার্জিলিঙের দিকে বেড়াতে নিয়ে নিয়ে যেতে চাই ধরুন আমি যাব আমার বাবা যাবে আমার মা যাবে আমার বোন যাবে এই কজন যাবে আর কি ধরুন আমি ছুটি পেয়েছি তিন দিন তিন দিন হ্যাঁ তিন দিন চার রাত হ্যাঁ হ্যাঁ সেই ব্যাপারেই আমি জানতে চাইছিলাম যে যাতায়াতের আপনার কি প্যাকেজের মধ্যে কী ধরনের পড়ে যে যাতায়াত খরচা হোটেল এবং খাওয়া খরচা সব কি আপনারা দেন না শুধু আপনারা যাতায়াতের খরচাটি বহন করে নেয় আমি আমি একদম সব ধরনের সব ধরনের ইয়ে প্যাকেজই চাইছিলাম যাতায়াত খরচা খাওয়া দাওয়া আমার সেখানে থাকা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এই সব ধরনের খরচাই আমি এক সাথে নিয়ে নিতে চাইছি আর কি হুম হ্যাঁ খরচা দিতে আমার অসুবিধা নেই আর দেখুন আমাদের বাড়িতে হচ্ছে অনেক দিন ধরেই আমরা ঠিক করে রেখেছি যে বেড়াতে যাব এই জন্য আমি অনেক দিন ধরেই টাকা ফাকা টাকা আরে জমা করে রেখেছি আমার অসুবিধা নেই টাকার দিক থেকে অসুবিধা নেই আপনি শুধু খরচাটা কত কী পড়বে তিন দিন চার রাত সেইটা একটু বলুন আর কি আছে একটা

এর মধ্যে কী কী রয়েছে আর প্যাকটার মধ্যে কী কী পাব আমি

আর সেইখানে ধরুন আমি যেখানে থাকব সেখানে কি ভালো ধরনের হোটেল হবে না সাধারণ হোটেলে রাখবেন আপনারা

হুম হুম সেটা টুকটাক খরচা করা যাবে অসুবিধা নেই আর কি হুম হ্যাঁ আপনি যে যে অফারটা দিলেন না ওইটা অসুবিধার কিছু নেই ঠিকঠাকই আছে আমি শুধু জানতে চাইছি যে আপনাদের অফিস কি খোলা থাকবে কালকে কি গতকাল কি পরশু খোলা থাকবে তাহলে হচ্ছে আমরা আপনার কাছে গিয়ে সব কিছু জানা হয়ে যেত আর কি এইখান থেকে তো বোঝা যাচ্ছে না আপনি কী কী জিনিস দিচ্ছেন আপনার কাছে গেলে সব একদম একদম হ্যাঁ একদম চুক্তি করে চলে আসতাম একদম সব সব কিছু বুঝে নিতাম আর কি হ্যাঁ হ্যাঁ একদম বুকিং করে দিয়ে চলে আসব অসুবিধা নেই তাহলে কালকে যাব নাকি আপনাদের অফিস আমি দশটা দশটার দিকে যাব ঠিক আছে ঠিক ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম